বিয়েবাড়িতে দু পক্ষেরই একটা মতামত নিয়ে বিয়ে হয় এবারে কনেকে দেওয়া হয় রেজিস্ট্রির দিন থেকেই রেজিস্ট্রি করার সময় একটা আংটি কিংবা হাতের বালা বা গলার চেন একটা দেওয়া হয় কনেকে এবার তারপরেতে আমাদের বাঙালি রিচুয়াল বলতে গায়ে হলুদ আবার এখন নতুন মর্ডান হিসেবে ওরা মেহেন্দি আংটি বদল এই সব থেকে থাকে এবার আংটি বদলের দিন আংটি দেওয়া হচ্ছে এবার গায়ে হলুদের দিনে নতুন কাপড় নতুন গহনা দিয়ে মেয়েকে সাজিয়ে স্নান টান করিয়ে আবার নতুন সেগুলো চেঞ্জ করে আবার নতুন কিছু দিয়ে বরপক্ষরা বিয়ের জন্য রেডি করে বিয়ে হয়ে যাওয়ার পরে নতুন বো কনে যখন তাদের বাড়িতে যে বর পক্ষের বাড়িতে যখন পৌঁছোয় এবার আত্মীয় স্বজনরা অনেকে অনেক কিছু উপহার দেয় এবার জেঠি কাকিমা জেঠিমারা কাকিমারা বা খুব নিকট যারা থাকে তারা সোনার জিনিসই বেশি দেয় রূপোরও দেয় কেউ রূপোর চাবি দেয় কিংবা হয়তো পায়ের তোরা দিলো এরকম বিভিন্ন রকম জিনিস ওরা দিতে থাকে আর শাড়ি তো আছেই বাঙালিদের শাড়ির একটা মানে আকর্ষণ দামি শাড়ি হোক আর কম দামি শাড়ি হোক দেয় আর তাছাড়া এ এখনকার দু যুগে মানে কী বলি বিভিন্নরকম যে ইনস্ট্রুমেন্ট উঠেছে সেগুলোও দেয় যার যে যে লাইনে আছে তাকে সেই জিনিসটা দিলে তার কাজের সুবিধার্থে সেই জিনিস দিতে পারে এবারে অনেকে আছেন যারা ওই কোম্পানি থেকে বা অন্য জায়গা থেকে যারা আসেন তারা তো আর ওই জিনিসপত্র নিয়ে আসবে না তারা ফুলের তোড়া আনলো এবার সেগুলো দিলো বা বন্ধু বান্ধবরা কী দেবে ঠিক করতে না পেরে হয়তো একটা ফুলের তোড়া নিয়ে তাকে দিতে গেল এবার এইভাবেই অনেকটা বিয়েবাড়ির কনেকে উপহার দেওয়া যায় আর যৌতুক দেওয়া দেওয়াটা হচ্ছে আগেকার দিনে খুবই প্রচলন ছিলো এখন অতো প্রচলন নেই তবুও বাবা মার মন সব সমায় তো চায় মেয়ে সুখে থাক শান্তিতে থাক এই হিসেবকে জামাইকে দেওয়া নয় মেয়েকেই দেওয়া একটু ঘর সাজিয়ে দিলো টিভি ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল এগুলোই দিলো এছাড়া খাট আছে হয়তো খাবার টেবিলটা দেখলো তার একটা ড্রয়িং রুম আছে সেখানে সোফা ফোফা নেই সোফা দিলো ড্রয়িং রুমে একটা টেবিল দিয়ে দিলো এইভাবে কিছু কিছু জিনিস মানে তারা একটা রান্নাঘরে হয়তো গিয়ে দেখলো চিমনিটা নেই চিমনিটা দিলো কিংবা গ্যাস ওভেনটা পুরোনো হয়ে গেছে একটা নতুন গ্যাস ওভেন দিয়ে দিলো এইভাবেই বিভিন্ন জন বিভিন্ন তার মেয়েকে দেওয়ার চেষ্টা করে কারণ যৌতুক হিসেবে নয় ওটা একটা উপহার হিসেবে এখন ধরা হয় আর কী